গৃহপালিত পশুদের তো যত্ন করাই একটা মানুষের পেশা যেমন তারা ওগুলো যত্ন যদি না করে তাহলে ঠিকভাবে তারা লালন পালন করতে পারবে না কেননা গরু গরু হচ্ছে গৃহপালিত পশু ওদেরকে ঠিকভাবে খেতে না দিলে ওরাও ভালো থাকবে না কারণ ওরা স্বাস্থ্যবানও হবে না যার কারণে ওদের খাবারটা ঠিক ঠাক দেওয়া লাগবে যেমন ঘাস খড় ফল ভুষি ইত্যাদি এইসব জিনিস তোদের খেতে তোদের সময় মতো খাওয়া জল এগুলো দিতেই হবে সময়ে আনতে হবে সময়ে তাদেরকে তাদের ঠিক সঠিক স্থানে রাখতে হবে ঠিকভাবে তাদের দেখাশুনো করতে হবে এইসব এইসব তো করতেই হয় নাহলে তারা ঠিকভাবে লালন পালন করা যাবে না তাদের অসুবিধা হলে ডাক্তারকে ডেকে দেখাতে হবে তাদের যত্ন নিতে হবে না হলে তারা তো গৃহপালিত বসু ঠিক সময় মতো সব কিছু যেমন বাচ্চাও দিতে পারবে না তাদের খাবারের জোগড় না ফেলে তারা দুধ দিতে পারবে না এই সব বিষয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে তাদেরকে দেখভ দেখভাল না করলে কী করে হবে এই জন্য বাড়িতে থাকার জন্য বড়দের কাছেও শুনতে হয় ঠিকভাবে রাখার জন্য কারণ গরু বাছুর হচ্ছে ওরা কথা বলতে পারে না মানে মানুষ যেমন কথা বলতে পারে ও গৃহপালিত পশু ওরা তো নিজেরা কথাও বলতে পারে না ওই জন্য তাদের সমস্ত দেখাশোনার ভার আমাদেরকেই নিতে হয় বাড়ির যারা আছে বড়রা তাদের কথা মেনে চলতে হয় তাদের কথা পরামর্শ অনুযায়ী আমাদের গৃহপালিত পশুদেরকে যত্ন করতে হয়